শিক্ষকদের স্কুলে পড়াতে প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে যদি প্রথমেই দরকার শিক্ষার্থীদের পাঠ্য বই এবং শিক্ষকের শেখানোর উপকরণ শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের মধ্যে প্রাথমিক প্রয়োজনীয় উপকরণ হলো শিক্ষার্থীদের পাঠ্য বই নোট বুক ও অন্যান্য শেখানোর উপকরণ এবং শিক্ষকদের পড়ানোর জন্য দরকার বই বোর্ড চক এবং স্কুলের কম্পিউটার ইত্যাদি স্কুলে নেই এরকম অনেক জিনিসই রয়েছে এখনকার দিনে এখনকার দিনের স্কুলে কম্পিউটার থাকাটা অত্যন্ত জরুরি যেহেতু আমাদের সমস্ত রকম কাজ ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে তাই আমার মতে প্রত্যেকটি স্কুলের কম্পিউটার বিষয়ক কিছু সাবজেক্ট থাকলে ভালো হয় যাতে ছেলেদের প্রথম থেকেই কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকে এবং অনেক স্কুলেই আমরা দেখে থাকি যেখানে কম্পিউটার নেই এবং কমিউনিকেশানস স্কিলস বা ইংরেজির কথায় ইংরেজির ওপর জোর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে কমিউনিকেশানস স্কিল আমাদের প্রয়োজন হয় যেইটা অনেক ছাত্ত অনেক স্কুলেই কমিউনিকেশানস স্কিল নেই যার জন্য পরে সেই সব ছাত্রদের অসুবিধা হয় এরকম আরো অনেক জিনিস রয়েছে যেগুলো স্কুলে নেই আমার মতে সেই সব স্কুলে এই জিনিসগুলি এবং এই সুযোগ সুবিধাগুলি করে দেওয়া দরকার যাতে করে ছাত্রদের ভবিষ্যতের পড়াশোনা ভালো হয় এবং কোনো দিকে অসুবিধা না হয়